বর্তমানে আমি কোনো চাকরি বা পেশার সঙ্গে যুক্ত নই আমি একজন শিক্ষার্থী আমি বর্তমানে বিকম অ্যাকাউন্টেন্সি অনার্স বা হিসাবশাস্ত্রতে অনার্স পড়ছি এবং আমি এখন দ্বিতীয় বৎসরের ছাত্র এবং এই পড়াশোনা শেষ হওয়ার পর আমি হিসাবশাস্ত্রতে মাস্টার্স বা পড়তে চাই এবং তারপরে কোনো হিসাবশাস্ত্রর বিভিন্ন রকম চাকরির খোঁজে বা বিভিন্ন রকম চাকরির ইন্টারভিউ এসব দেওয়ার ইচ্ছা রয়েছে